সাশ্রয়ী মূলের পরিবহনে অভিগমনের অভাব তো হয় না অ্যাকচুলি সাশ্রয়ী মূল্যের পরিবহনে পরিবহন খুব একটা পাওয়া যায় না আছে চালু আছে ঠিক কিন্তু তবু সেটাকে পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেগুলো এত মানে মাঝের হয়ে থাকে যে সেখানে চলাফেরা করাটা একটু মুশকিল হয়ে দাঁড়ায় সেই জন্য ওখানে অভিগমনটা খুবই কম হয় যার ফলে হয় নিকটবর্তী শহর বা শহরের স্বাস্থ্যসেবা বা শিক্ষা বা সেইসব জায়গায় যাওয়াটা হয়ে ওঠে না কারণ তাদেরকে ওই সাশ্রয়ী মূল্যের পরিবহনে যেতে গেলে অনেক ওয়েট করতে হবে এক তো তাদের পাওয়া যায় না পেলেও সেই জা জিনিস সেই পরিবহন যে পরিবহনটা খুব একটা যানটা খুব একটা ভালো থাকে না ফলে অনেকেই সেখানে উঠতে চায় না আর সেটা না উঠলে যেটা হয় সেটা খুব কস্টলি মানে খুবই ব্যয়সাপেক্ষও হয় সাশ্রয়ী হয় না ফলে কি হয় এক জায়গা থেকে এক শহরে যাতায়াত কমছে স্বাস্থ্যসেবাও কমছে শিক্ষার ক্ষেত্রে লোকে অনেকেই পাঠাতে পারছে না চাকরির সুযোগ খুঁজতে যাওয়ার জন্য যে দরকার সেটাও করতে পারছে না কারণ সাশ্রয়ী মূল্যের পরিবহন থাকা সত্ত্বেও সেভাবে পাওয়াও যায় না এবং সেটা খুব একটা কার্যকরীও নয় সেই জন্যেই এটা সাশ্রয়ী মূল্যের পরিবহন অভিভাবনের খুবই খুবই প্রভাব ফেলে আর এই জিনিসটা যদি স্বচ্ছভাবে থাকতো সঠিকভাবে থাকতো তাহলে কিন্তু লোকে স্কুলে পাঠাতে পারত তাদের সন্তানদেরকে বা চাকরি খোঁজার জন্য বারে বারে যাতায়াত করতে পারত এই জিনিসগুলো হতো কিন্তু হয়ে ওঠে না